আরে আসুন আসুন ভিতরে আসুন ও ওঠ এই রকম একটা ওয়েদারে এই রকম একটা ঝড় বৃষ্টি সময়ে আপনারা যে এরকম টাইম মেনশান করে যে আমাকে টাইমলি ডেলিভারিটা দেবেন এটা আমি ভাবতেই পারি নি না না সত্যিই প্রশংসনীয় একটা ব্যাপার সত্যি প্রশংসনীয় আপনার ভাই ভাই রেস্টুরেন্ট আমি এই রকম একটা ওয়েদারে আপনি আমাকে যে টাইম মতো সার্ভিসটা দেবেন আমি সত্যি ভাবতে পারি নি না প্রসংসা করতে হয় ভাই ভাই রেস্টুরেন্টকে এই জন্যে ওদের এত পপুলারিটি এই জন্য এদের এত সিনসিয়ারেটি পুরো সত্যি কথার ওদের টাইম ওদের সিনসিয়ারেটি রেসপন্সবিলিটি সত্যি ওদের একটা কি আর বলবো বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এরকম দুর্যোগে এরখম একটা ওয়েদারে আমাকে যে সা কি বলবো আপনাকে আর কি বলবো ভাই ভাই রেস্টুরেন্টকে সত্যি এই খাবারটা ঠিক মতো না পৌঁছালে হয়তো আজকে আমার রাতের খাবারটাই হতো না আমি তো ভেবেছি এই হয়তো এএই ওয়েদারে আমার খাবারটা ঠিকমতো আসবে না দেখি দাও দেখি খাবারটা আরে এই যে এখনো গরম আছে খাবারের কোয়ালিটিটা একদম ঠিকঠাকই আছে কোনো অসুবিধা হয় নি দেখছি